হ্যাঁ বলুন হ্যাঁ বলছি এটা রাসমণি ভাণ্ডার আমার কাছে ধরুন ইফকো গ্রো মোর এই সব সারগুলো আছে ইফকোর ধরুন দেড় হাজার টাকার মধ্যে এক বস্তা দেড় হাজার টাকায় গ্রো মোর এক হাজার ছশো পঁচিশ টাকা ওটা একটু ওটাতে একটু রাসায়নিকের মান একটু বেশি আছে ইফকোর এক বস্তাতে ইফকোর এক বস্তাতে প্রায় ধরুন ইফকো যদি দুটো দু দু বস্তা নেন তাহলে আপনি এক বিঘা জায়গা দিতে পারবেন আর গ্রো মোরেও একই কিন্তু গ্রো মোরের উপকার হ্যাঁ হ্যাঁ গ্রো মোরের উপকারিতা একটু বেশি ওই বাইরের বলতে এবারে ওই কীটনাশক নয় কীটনাশক বলছি রাসায়নিক সার নয় কিন্তু ইয়ে সার আছে জীব জৈব সার জৈব সার তো ওই ধরুন দুহাজার টাকা ওই একই পঞ্চাশ কেজির জিনিস এক বিঘার উপরে দুটো বস্তা লাগবে হ্যাঁ বস্তাতেই দেওয়া হচ্ছে খুচরো বিক্রি নেই ওটা ওই তো ওরকমই ধরুন দুহাজার বললাম তো হুম না এটা গ্রো মোরটা বলেছিলাম এক হাজার ছশো পঁচিশ টাকা হ্যাঁ

হ্যাঁ আপনি যদি ডেলিভারি করাতে চান তাহলে সেটাও হবে অবশ্যই পড়ে খুব কম তবে যে রকম জায়গা হবে ধরুন আমাদের তো এখানে দোকান আর আপনার বাড়ি কোথায় বলুন হাওড়া তো প্রায় এক হাজার টাকা পড়বে হাজার টাকা পড়বে পঞ্চাশ বস্তা তাহলে আপনার অফার আছে ধরুন কুড়ি পার্সেন্ট অফার আছে পঞ্চাশ বস্তা নেবেন তো হ্যাঁ ঠিক আছে ওটার মোট বাজেট আমি হিসাব করে আপনাকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা আমাদেরই রাসায়নিক সারের দোকানের নাম্বার

হুম হুম হুম ঠিক আছে